হ্যাঁ দিদি এইটা কি তারা মা ভান্ডার হ্যাঁ বলছি দিদি আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে তা ওখানে কিছু চাল লাগবে তা চাল কেনার জন্য ফোন করেছিলাম আপনাকে আপনাদের স্টকে কি চাল আছে আমাদের চাল তো প্রায় অনেক অনেক কেজিই লাগবে প্রায় তিন চার বস্তা চাল লাগবে না দিদি প্যাকেট লুজ এসবে হবে না আমরা বস্তা নেব চাল হ্যাঁ না আমি চাল নিতাম হচ্ছে কালোনুনিয়া আর বাদশাহভোগ চালটা নিতাম তা কত করে কেজি সেটা তো জানি না ধরুন দেখুন দোকানে যাব দিয়ে তারপর চাল দাম দর করে কিনবো তারপরে বাড়ি ফিরে আসবো সেটা তো হয় না তার জন্য আমি আপনাকে ফোন করেছি যে কত টাকা করে কী কমাবেন না একই দাম রাখবেন তার জন্য না না দিদি আমি দু টাকা কম দিতে পারবো না আমি পাঁচ টাকা কম দিতে পারবো দেখুন আপনি চালের দামটা একটু বেশিই বলছেন না একটু একটু বেশিই বলছেন আপনি চালের দামটা এটা একটু পাঁচ টাকা কম হলে ভালো হতো কারণ দু টাকাটা তো হ্যাঁ আমরা বস্তায় নিতাম দেখুন আপনার কাছে তো আগেও চাল নিয়েছি তাই নয় এবারে একটু বেশিই দাম বলছেন আপনি দেখুন এক দু বস্তা তো আমি নিচ্ছি না আমি তো তিন চার বস্তা নেব তাই না তা একটুখানি দাম কমালে আপনার কোনো বাজেটের মধ্যে কম এসে যেত না ঠিক আছে দিদি আমি আপনার দোকানে যাই গিয়ে তারপরে কথা হবে ধন্যবাদ হ্যাঁ দিদি রাখুন